পশ্চিমবঙ্গ ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হাওয়ায় পশ্চিমবঙ্গ একটি ধর্মনিরপেক্ষ অঙ্গরাজ্য যেকোনো ধর্মের বর্ণের মানুষ এখানে বসবাস করতে পারে যার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা বৈচিত্রপূর্ণ তাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাও পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় সমস্ত ভারত সহ পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতি ও বৈচিত্র্যের মানুষ দেখা যায় পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা তবে বিভিন্ন জেলায় যেমন বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের তুলনায় আমাদের পশ্চিম বর্ধমান জেলায় বাংলা ভাষার ধরন আলাদা পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ মানুষের সংস্কৃতির ভেদাভেদ হেতু পর্যটন কেন্দ্র যেমন দিঘা পুরী উৎসব দুর্গাপুজো ঈদ বড়দিন আচার আচরণ খাদ্যাভাস ধর্মীয় কেন্দ্র ইত্যাদির পার্থক্য লক্ষ্য করা যায়